হ্যাঁ আমি অংশীদারের সাথে বা একটি গ্রুপের সাথে যোগ অনুশীলন করেছি কারণ আমরা যখন একসাথে অনুশীলন করি সেই ক্ষেত্রে আমরা একে অপরকে সাহায্য করতে পারি এবং একে অপরকে দেখে উৎসাহিত হতে পারি আমি কিছুদিন আগেই আমি যেখানে যোগব্যায়াম শিখি সেইখানে একসাথে আমরা একটি গ্রুপের সাথে যোগ করেছিলাম এর ফলে সেটি একটি দারুণ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি যে একা অনুশীলনের থেকে গ্রুপেতে যোগ করা বা অনুশীলন করা খুবই ভালো কারণ আমাদের যেদি কোনো কিছু করতে সমস্যা হয় সেইক্ষেত্রে অপর ব্যক্তি আমাদেরকে সাহায্য করতে পারে এবং আমরা কোনো কিছু জিনিস না জানলে আমরা অপর ব্যক্তিকে দেখে সেই জিনিসটা খুব ভালোভাবে শিখে নিতে পারি যে সেই যোগটা কীভাবে করতে হয় বা সেই অনুশীলনটা কীভাবে করতে হয় কতক্ষণ করতে হয় সময়ে কোন সময়ে করলে বেশি ভালো হয় সেই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আমরা খুবই ভালোভাবে জানতে পারি তাই আমার মনে হয় একা অনুশীলনের থেকে এই গ্রুপের সাথে যদি আমরা অনুশীলন করি সেক্ষেত্রে আমাদের সাথে সাথে অপর যে গ্রুপে যে সমস্ত লোকজন থাকবে তাদেরও উপকার হবে এবং নিজেরও অনেকটা পরিমাণ উপকার হবে তাই আমি আশা করব পরবর্তীকালেও আমি যাতে গ্রুপের সাথে যোগ করার বা অনুশীলন করার সুযোগ পাই